হ্যালো হ্যাঁ কে হ্যাঁ বলুন হ্যাঁ আমি লক্ষ্মীর ভাণ্ডার থেকেই বলছি হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আপনি

হ্যাঁ হ্যাঁ আছে কালোনুনিয়াও আছে আর বাদশাভোগও আছে কালোনুনিয়া চালটা তো দিচ্ছি আশি টাকা কেজি আর বাদশাভোগটা একশো দশ টাকা কিলো আমার কাছে পঁচিশ পঁচিশ কেজির বস্তা থাকে তা আপনি কেমন নেবেন সেটা বলবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আপনি তো নেবেন ঠিক আছে কিন্তু আমার তো এই নাম্বারটায় তো ফোনপে আছে তাহলে আপনি তো কিছু অ্যাডভান্স দিয়ে দিন তারপরে যখন চালটা নিয়ে যাবেন দোকানে আসবেন তখন ফুল পেটা দিয়ে দেবেন এখন কিন্তু অ্যাডভান্স তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো অ্যাডভান্সটা তো পে করে দিন প্রথমে কিছুটা পে করুন তারপরে পরে দিয়ে যাবেন তখন দুদিন পর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জানি ভালো করেই তো আপনি নিয়ে যাবেন কিন্ত কিছুটা তো ফোনপে করতেই হবে কারণ পুরোপুরি তো দেওয়া যাবেনা হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে দিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিচ্ছি আপনি তাহলে ফোনপে এই নাম্বারে এই নাম্বারেই আমার ফোনপে আছে আপনি কিছুটা দিয়ে দেবেন অ্যাডভান্স তারপরে যখন আসবেন তখন নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ